আমি ও আমার দুজন বন্ধু জলপাইগুড়ির জঙ্গল দেখতে যাব বলে একটি ক্যাব অর্ডার করেছিলাম তারপরে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম বন্ধুর বাড়ি আমি যে লোকেশানটা দিয়েছিলাম ক্যাবটি যেখানে এসে দাঁড়াবে সেটা হল ধুপগুড়ির বাস স্ট্যান্ড আর আমার বন্ধুর বাড়ি সেখান থেকে আরও দশ মিনিট দূরে তো আমি সেখানে দাঁড়িয়ে আছি যেহেতু লোকেশান ভুল হয়ে গেছে আর ক্যাবটি আসতেও দেরি করছে সেই কারণে আমি ক্যাবটি ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি এবং আমরা অন্য একটি ক্যাব অথবা গাড়ির খোঁজ করে নিচ্ছি